আমাদের সংস্কৃতিতে রঙ্গোলি বিশেষ ভাবে আমরা মনে করি এটা একটা কল্যাণ সাধন করে এবং যে দেবী বা দেবতার উদ্দেশ্যে এটা অর্পণ করা হয় প্রতিদিন সূর্য প্রণাম করে সূর্যকে জল দেওয়া কপালে কুমকুম পরা এগুলোর যথেষ্ট বিজ্ঞানসম্মত দিক আছে বলে আমাদের মনে হয় এছাড়াও পবিত্র সুতো যেটা মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং কায়মনো বাক্যে বাসনা জানিয়ে সে সুতো হাতে বাঁধা হয় মন্দিরে যাওয়া হয় এই সবগুলোর যথেষ্ট প্রয়োজন আছে এছাড়াও দরগা বা রোজা রাখা রোজা রাখারও একটা বৈজ্ঞানিক দিক আছে সারাদিন উপোস থাকার পর যখন মানুষ খায় একটানা বেশ কিছুদিন শরীরটাকে সারাদিন বিশ্রাম দেয় অর্থাৎ আমাদের পরিপাক ক্রিয়া যে সম্পন্ন করে যে সব হয় যে সকল মাধ্যম দিয়ে সেই মাধ্যমগুলো বিশ্রাম পায় এছাড়াও আমরা দেখতে পাই যে বিভিন্ন ধর্মীয় আচার এবং আচার বা অনুষ্ঠান এগুলোর যথেষ্ট গুরুত্ব এবং তাৎপর্য আছে সেটা হিন্দুদেরই হোক বা মুসলমানদেরই হোক যেসব বিশেষ করে হিন্দুদের যেসব ধর্ম অনুষ্ঠান আচার অনুষ্ঠান পালন করা হয় এখানে বিভিন্ন ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই সকল ধর্মের মানুষকে পাশে রেখেই আমাদের সুসংহতভাবে সুসংবদ্ধভাবে মানুষের জন্যে মানুষ এই মানসিকতা নিয়ে আমরা এই সংস্কৃতিগুলি রাখি এই সংস্কৃতির বিশেষ প্রয়োজন আছে বলে আমার মনে হয়